হ্যাঁ বলছি কেমন আছো কী কচ্ছো এখন হ্যাঁ দাদার জন্য মন খারাপ লাগযে বলো আমারও ভালো লাগযে না দাদাটা ছিলো কত ভালো ছিলো পুজোর সময় কেনাকাটা করা হ্যাঁ একসাথে ঠাকুর দেখতে যাওয়া হ্যাঁ হুম ভালো লাগছে না ঐজন্য সকাল থেকে বসেই আছি দাদার কথা মনে পড়ছে কত সুন্দর আনন্দ করতাম বল সবাই মিলে হ্যাঁ হ্যাঁ ও এই আসলে কী বলোতো ওসব হয় না গো হ্যাঁ হুম কে কখন কিভাবে আসবে কিভাবে যাবে কিছু বলার নেই তারপর অ্যাঁ হ্যাঁ হ্যাঁ কপাল আমাদের খারাপ বলে নেই বাবা মা র শরীর ভালো আছে তো ও কী বলোতো টেনশনে ওরকম হয়ে গেছে দাদার জন্যে টেনশন করে করে এরকম হচ্ছে কী করবা বলো চলো এক দিন ঘুরে গিয়ে ঘুরে আসি তালে ওদেরও মন ভালো লাগবে আমরাও একটু ঘুরতে পারব ও আমরা যাই ওরা না আসে আসুক আমরা যাই গিয়ে ঘুরে আসি বাবা মা র জন্যে জামাকাপড় নিয়েছো না কি

ও আমি দেখি যাব গিয়ে একেবারে ওখান থেকে নিয়ে ওখান থেকে দিয়ে চলে আসব চলো এক দিন কবে যাবা বলো তালে স একসাথেই যাবো সে তো যাবো আগে ঐখান থেকে ঘুরে তারপরে ফেরার সময় ওখান থেকে আসব আর তুমি এসো আমার এখানে ঘুরে যাও